আমি একটা বেশ ভালো দাম দিয়েই ডাস্টবিন কিনেছিলাম আমার রান্নাঘরে রাখার জন্য ডাস্টবিনটি দেখতেও সুন্দর ডাস্টবিনটার বেশ ভালো ইয়ে ছিল যে নীচে পা দিয়ে টিপলেই বেশ ঢাকনাটা খুলে যায় ওই দেখে আমি কিনলাম কিন্তু যেমনি পা দিয়ে টিপতে গেছি দেখছি না ঢাকনা খুলছে না অথচ বললো যে পা দিয়ে টিপে ইয়ে করলেই ঢাকনাটা খুলে যাবে সে তো খুললোই না জোর করে আমি ঢাকনাটা দুবার তিনবার খুলতে গিয়ে দেখি ঢাকনা ভেঙে গেল একদম ডাস্টবিনটা আমার অত দাম দিয়ে কিনেও একটুও ভালো হলো না একদম বাজে হয়েছে